আমার এলাকা বলতে তো পূর্ব মেদনীপুরের এলাকা তো পূর্ব মেদিনীপুরে তো প্রচুর পর্যটক আসে কেননা এখানে প্রচুর দেখার জায়গা আছে ঘোরার জায়গা আছে এমনকি এখানে এ মানে এত সুন্দর জায়গা যে মানুস এসে দু তিন দিন অনায়াসেই থাকতে পারে যার জন্য আমার পরামর্শ হল যে পর্যটকদের আকৃষ্ট করতে খুব অনেকগুলি বেশ তাদের থাকার জন্য ভালো ভালো সুন্দর সুন্দর বেশ হোটেল হবে যেখানে তারা এসে থাকতে পারবে তাদের ভালো লাগবে সাজানো গোছানো বেশ হোটেল হবে এইটা উলো হলে তো তাদের মানে আসতে আরও বেশি তারা বেশি চাইবে আর কি যে না পূর্ব মেদিনীপুরে গেলে থাকার জায়গাগুলি খুব সুন্দর পাওয়া যাবে তো আমার পরামর্শ এইটাই যে যেন ভালো ভালো আরও অনেক হোটেল করা হয় আর পরিবহন ব্যবস্থাটাও একটু উন্নত করতে হবে এখানে আর এখানকার রাস্তাঘাটগুলো তো অনেক অনেক জায়গায় একটু ভেতর দিকে গেলে খুব সরু সেইগুলো যদি একটু বেশি চওড়া করা হয় আমার মনে হয় যে তাতে করে বেশি ভালো হবে আসলে পূর্ব মেদিনীপুর তো খুব মানে বর্ষার সময় খুবই ক্ষতিগ্রস্ত হয় এখানে খুবই মানে জল ঢুকে যায় পাশাপাশি তো প্রচুর সমুদ্র আছে তো যার জন্য পূর্ব মেদিনীপুরের একটু পরিবহন ব্যবস্থাটা একটু অনুন্নত হয়ে যায় তো আমার মনে হয় যে এগুলোকে যদি আর একটু দেখা হয় ঠিক করা হয় সরকার থেকে যদি এগুলোর একটু ভালো ব্যবস্থা নেয় তো আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করবে